বাংলা ভাষা সাধারণত ব্যবহৃত হয় কবিতা এবং সাহিত্য বিভিন্ন জায়গায় যখন সাংস্কৃতিক অনুষ্টান হয় সেক্ষেত্রে কবিতা বা কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো উপন্যাস বা কোনো নাটক সেগুলো পরিচালিত হয় এবং অনুষ্ঠিত হয় তাছাড়াও বাংলা গানে যেমন রবীন্দ্র রবীন্দ্র সংগীত বা নজরুলগীতি বা লোকনৃত্য তো সেইগুলোর মাধ্যমেও তা সেখানে নাচ বা গান অনুষ্ঠিত হয় এর মাধ্যমে বাংলার যে ভাষা বাংলা যে শিল্প সেগুলো এখানে প্রকাশ পায়